পুরনো গানের সাথে আজকের গানের যে পার্থক্যটি হলো সেগুলি হলো এখন গানও পাল্টাচ্ছে যুগও পাল্টাচ্ছে সব কিছুই পাল্টাচ্ছে যেহেতু আগে মা ঠাকুমারা কাকিমারা জেঠিমারা সবাই জেঠুরা সবাই পুরনো গান শুনতে ভালোবাসতো পুরনো গান শুনতো যে গান এখন আর শোনে না এখন এসব গান নতুন নতুন কী সব গান বেরাচ্ছে এগুলো কি শোনে শোনে না আমার ভালো লাগে আগের গানও ভালো লাগতো এখন আগের গানটাই বেশি ভালো লাগতো এখন ওই মোটামুটি ভালো লাগে এই এখো আগে অনেক ভালো ভালো অভিনেত্রীরা ছিলো উত্তম কুমার সুচিত্রা তারপরে আরো আছে ওরা খুবই ভালো লাগে ওসব খান আমি সব কিছুই শুনি হিন্দি বাংলা আরো ওই সব গানটা ওই আগের গানটা ভালো লাগে ওই গানটা আগের গানটাই বেশি ভালো লাগে আমার